হ্যাঁ আমি হচ্ছে শিলিগুড়িতে ছিলাম আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং মেলে করে প্রপার দার্জিলিংয়ে তো এলাম কিন্তু এখানে তো রান্না করার আমার প্রবলেম হয়ে যাচ্ছে আমার তো ইন্ডিয়ান গ্যাস আমাকে তো এখানে তো ইন্ডিয়ান গ্যাস পাওয়া যাচ্ছে না তাই জন্যে কী করে যে রান্না করবো আচ্ছা দেখছি যদি এখানে তো এইচ পি ফোন করে দেখছি যদি চেঞ্জ করে নেওয়া যায় হ্যালো হ্যাঁ দাদা আমার তো ইন্ডিয়ান গ্যাসটা ক্যান্সেল করতে হবে আমি কী করে ক্যান্সেল করবো আপনি একটু বলুন না এখানে তো ইন্ডিয়ান গ্যাস আমি তো দার্জিলিংয়ে আছি ইন্ডিয়ান গ্যাস তো এখানে পাওয়া যাচ্ছে না আপনি একটু বলে দিন না যে আমি কী করে এটা চেঞ্জ করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এখানে তো এইচ পি দেখছি চেষ্টা করে এখানে ডিলারের সাথে যোগাযোগ করে দেখছি কী করে এইচ পি গ্যাসটা নেওয়া যায় নাহলে তো এখানে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে রান্না তো করতে পারবো না আর চেষ্টা করে দেখছি যদি ইঞ্জিয়ান গ্যাসটা চেঞ্জ করে এইচপিটা নেওয়া যায় এলে তবে আমি রান্না বান্না করে খেতে পারবো আর কি